হ্যাঁ নমস্কার দিদি বলুন হ্যাঁ আমার ফুলের দোকান আছে আচ্ছা দিদি আমি তো হোম ডেলিভারি করি না কিন্তু আপনি যদি বলেন তো আমি হোম ডেলিভারি করে দিতে পারি কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার কী কী ফুল লাগবে না লাগবে আমাকে একটু বলে দিন আমি আপনাকে সেই মতো হোম ডেলিভারি করে দেবো পুজোর জন্য যে সমস্ত ফুল দরকার যেমন গাঁদা বেল ফুল তারপর পুজোতে দরকার পড়ে বেল পাতা দরকার পরে দুব্বো দরকার পড়ে ওইগুলো সমস্ত কিছু আমার কাছে আছে আচ্ছা ঠিক আছে আপনি গাঁদাফুল তো নেবেন আচ্ছা ঠিক আছে তাহলে বেলফুলের পাতাটা আপনাকে একটা এক প্যাকেট মতো দিয়ে দিলে আপনার হয়ে যাবে আশা করি তাই না আর গাঁদাফুল কটা চেন লাগবে দুটো চেন নেবেন আচ্ছা তা কী কী কালার নেবেন আমাকে বলে দিন আমাদের দোকানে হচ্ছে কমলা আর হলুদ কালারের গাঁদাফুল পাওয়া যায় আপনি ওই দুটোই নেবেন আচ্ছা ঠিক আছে আর গাঁদাফুল হচ্ছে ওই চেন যেরকম পাওয়া যায় আর খোলাও আমাদের পাওয়া যায় আপনার কি খোলা লাগবে সে ঠিক আছে দুটো আপনাকে দিয়ে দেবো একটা চেন হচ্ছে কমলা একটা চেন হলুদ তাই তো হ্যাঁ ওই দুটো দেবো আর খোলা নেবেন বললেন আর দুব্বো কতটা পরিমাণ নেবেন দেখুন দিদি আমাদের গাঁদাফুল চেন যেহেতু গোটা গোটা থাকে তাজা থাকে তো তাই গাঁদাফুলের চেনের দাম হচ্ছে তিরিশ টাকা আর খোলা আমরা দশ টাকা করে বিক্রি করি আমরা ওটা ওই জন্যে বিক্রি করি দশ টাকা করে তো আপনি বলুন কীরকম নেবেন আমরা আমারও লাভ রাখবো না আপনারও ক্ষতি হোক এটাও চাইবো না তো সেইরকম অনুযায়ী আপনার সুবিধামতো আমি দিয়ে দেবো গোলাপ ফুলের এক একটা পিস হচ্ছে আমরা কুড়ি টাকা করে এক একটা পিস ধরি যেহেতু আমাদের ফুলগুলো তাজা তারপর সতেজ থাকে আমরা সেই জন্য ওই কুড়ি টাকা করেই আমি নিই আচ্ছা ঠিক আছে আমার এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ ঠিক আছে আপনি এই নাম্বারটা আপনার ঠিকানাটা পাঠিয়ে দিন আর আমরা কবে লাগবে আপনার কালকে আচ্ছা আচ্ছা রবিবার বললেন না আচ্ছা ঠিক আছে রবিবার আপনাকে আমরা ফুল পাঠিয়ে দেবো আর আপনার ঠিকানাটা আমাকে আজকে পাঠিয়ে দিন আর রবিবারের আগেরদিন আমাকে একটু ফোন করে দেবেন না হলে তো আমার মনে থাকবে না হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে যে ওই ফুলের আমরা কোনো দামাদামি করি না ঠিক আছে মানে ফুলে আমাদের কোনো খারাপ ফুল থাকে না কোনো কাস্টোমার এসে আমাদের নামে বদনামও করতে পারে না সেই জন্য ফুলের দাম নিয়ে কোনো দামাদামি করবেন না দয়া করে আপনাকে যেহেতু আমরা হোম ডেলিভারি করছি হ্যাঁ ঠিক আছে আর আপনার তার মানে হল লাস্ট কথা হচ্ছে আপনার দুটো চেন লাগবে গাঁদাফুলের আর হাফ প্যাকেট মতোন হুম বেলপাতা দিয়ে দিলে হয়ে যাবে আর দুব্বো দিয়ে দেবো দুব্বো এক প্যাকেট মতন মতো পাঠিয়ে দেবো আর খোলা ফুল কিছুটা পাঠিয়ে দেবো আর রজনীগন্ধা বললেন তো আচ্ছা ঠিক আছে রজনীগন্ধা ফুল আপনাকে পাঠিয়ে দেবো আপনার যা যা লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে শুধু পাঠিয়ে দিন আপনার ঠিকানাটা আমি পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে রাখুন তাহলে